আমি একটি মোবাইল কিনেছি মোবাইলটি খুবই ভালো এর র্যাম ছ জিবি রম একশো আঠাশ জিবি ক্যামেরা একশো পাঁচ এবং এবং একশো স ফ্রন্ট ক্যামেরা প্রায় পঁয়ষট্টি মেগাপিক্সেল সবকিছুর দেখতে গেলে ব্যাটারিও ছহাজার এমএএইচের ব্যাটারি দেখতে গেলে খুব ভালো একটি প্রোডাক্ট আমি পেয়েছি মোবাইলটা এরকম মোবাইল এমনকি সাথে সাথে সে মোবাইলটি ফাইভ জি সাপোর্টার যার কারণে ভবিষ্যতে গিয়ে আমাকে মোবাইল চেঞ্জ করতে হবে না খুব একটি ভালো মোবাইল অনলাইন থেকে পেয়েছি আমি